আমার খুশি সবথেকে বেশি খুশি হই আমার নাতি নাতনি যখন আমাকে এসে জড়িয়ে ধরে একটু আদর করে এ করে তাতে আমি খুব খুশি আরেকটা খুশি হই আমি যখন কোনো এলাকায় গরিব এলাকায় যাই সেখানে গিয়ে ওই যে বাচ্চাগুলোর হাত মুখে কিছু খাবার তুলে দি কোনো বয়স্ক মানুষ প্যারালাইসিস মানুষ তাদের মুখে যে খাবার যখনটা দি খাবার দেওয়ার পর ওরা যখন মানে খেতে খেতে আশীর্বাদ করে খুশি হয় খুব হাসে ওটাতে যে আমার কি আনন্দ লাগে সত্যি কথা ওটা ওর থেকে বেশি খুশি আমি নিজে খেয়েও আমি হই না আমার নিজের ভালো থেকেও লাগে না যেটা ওদের জন্য আমার মনে হয় যে ওদের জন্য আমি কিছু করতে পারছি তো বাচ্চাগুলোকে যখন একটা জামা আমি দিচ্ছি একটা জামা পেয়েও কি আনন্দ যেন ওরা কত কি পেয়ে গেলো একটু খাবার পেয়ে ওরা কত খুশি হয় সেই খুশিটাই আমার সবথেকে বড়ো খুশি কারণ আমি একজন সমাজ সেবী কারণ আমার সমাজে সবার মানে পাশে দাঁড়াতে গরিব দুঃস্থ গরিব মানুষের পাশে দাঁড়াতে এর থেকে বড়ো খুশি আমার কাছে আর কিচ্ছু লাগে না আমি কোনো কিছুতেই হই না এটাই আমার সব থেকে বেশি খুশি